আগেকার দিনে বাচ্চারা তার অবসর সময়ে অর্থাৎ পড়াশোনা হয়ে গেলে তারা বিভিন্ন ধরনের খেলা খেলতো মাঠের মধ্যে যেমন ফুটবল ক্রিকেট তারপরে ও লুকোচুরি ভলিবল ইত্যাদি খেলা খেলতো কিন্তু বর্তমান যুগের বাচ্চারা যখন অবসর সময় পায় অর্থাৎ এ স্কুল বা ক স্কুল বা টিউশন হয়ে গেলে বা বাড়িতে যদি পড়া পড়া হয়ে যায় সকাল তখন তারা বর্তমানে আলাদা ধরনের গেম খেলে গেম বলতে তারা মোবাইলে বিভিন্ন গেম পাওয়া যায় গাড়ি গেম সাইকেল গেম এইসব গেমগুলি খেলে থাকে আর তাছাড়া তারা অবসরটা সময়ে কার্টুন দেখে কাটায় বর্তমানে বাচ্চাদের মধ্যে জনপ্রিয় কয়েকটি কার্টুন হলো ছোটা ভিম লিটল সিংহম তারপরে ডোরেমন এই সব কার্টুনগুলি তারা দেখে অর্থাৎ তারা ভাত খাওয়ার সময় বা রাত্রে শোয়ার সময় এই কার্টুনগুলি দেখে নাহলে তাদের ভাত খাওয়া হয় না বর্তমানে তারা বর্তমানে গ্যা গ্যাজেটও অনেক ব্যবহার করে কারণ মোবাই মোবাইল তো রয়েইছে রিমোট গাড়ি এই রিমোট গেম এই ইত্যাদি গেম তারা খেলে থাকে এবার তাছাড়া বন্ধুবান্ধব বা পরিবারও রয়েছে যখন কোনো ছুটির দিন থাকে তারা বন্ধুদের সঙ্গে খেলতে বেরোয় বা পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটায় মানে সে সমস্ত ঘটনা মিলিয়ে একটা সৃজনশীল পরিবেশ বাচ্চাদের মধ্যে বর্তমানে গড়ে উঠছে